আমাদের এলাকায় উদ্যাপন করা একটি গুরুত্বপূর্ণ আচার হল ঈদ এটি প্রতি বছরই পালন করা হয় এবং এই দিনে আমাদের বাড়ি অনেক কুটুম আত্মীয় স্বজনরা আসেন এবং আমরাও তাদের বাড়ি যাই খাওয়া দাওয়া করি ঘুরি বেড়াই এবং ঈদের সময় আমাদের সবারই নতুন জামা কাপড় লাগে যেমন আমাদের বাড়িতে আমার বোনদের জামা কাপড় লাগে আমার জামা কাপড় লাগে আমার মা বাবাদের জামা কাপড় লাগে তো ঈদের সময় আমরা সবাই নতুন জামা কাপড় কিনি এবং সেটা পরে ঈদে ঘুরতে যাই আমাদের এখানে ঈদের সময় একটা মেলা টাইপের হয় সেখানে আমরা যাই তাছাড়াও আমাদের বাড়িতে যে সমস্ত আত্মীয় স্বজনরা আসে তাদেরকে নিয়ে যাই এছাড়াও আমাদের এছাড়াও আমাদের এলাকায় উদ্যাপন করা হয় বকরি ঈদ বা আমাদের এলাকায় পীরের একটা উদ্যাপন করা হয় সেটি সেটি জ্যৈষ্ঠ মাস থেকে করা হয় ওটি আমাদের গ্রামের সবথেকে বড় উদ্যাপন করার অনুষ্ঠান যেমন ওখানে প্রচুর মেলা বসে নাগরদোলনা আসে তারপর প্রচুর রকমের গান বাজনা আসে এগুলো নিয়ে আমাদের গ্রামে প্রচুর মানুষজন আসে আমাদের গ্রামে যত মানুষজন বাইরে কাজ করতে যায় যেনারা কেরালায় থাকেন তেনারা সবাই ওই টাইমে বাড়ি আসে আমাদের গ্রামে ওটাই সবথেকে বড় আচার এবং আমাদের গ্রামে দুর্গা পুজোও পালন করা হয় আমাদের গ্রামটি হিন্দু মুসলিম নিয়েই একটি গ্রাম ওখানে আমরা সবাই মিলেমিশে থাকি ওনারাও ঈদের দিন আমাদের বাড়ি আসেন এবং আমার অনেক হিন্দু ফ্রেন্ডরা আছে যারা ঈদের দিন আমাদের বাড়ি আসে আর আমরাও দুর্গা পুজোর সময় ওদের বাড়ি যাই দুর্গা পুজোর সময়ও আমরা নতুন জামা কাপড় নিই বিকেল বেলায় ঠাকুর দেখতে যাই ফুচকা খাই ওদের সাথে ঘুরে বেড়াই তারপর বাড়ি চলে আসি এরকম করেই আমাদের এলাকায় অনেক ধরনেরই আচার অনুষ্ঠান হয়ে থাকে